আমি বিভিন্নরকম বিনোদনমূলক কাজের সাথে জড়িত আছি যেমন আমি খুব ঘুরতে ভালোবাসি বন্ধুদের সাথে দেখা করতে ভালোবাসি বন্ধুদের সাথে আনন্দ করতে ভালোবাসি তারপর বিভিন্ন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে ভালোবাসি তারপরে বিভিন্ন শপিং মলে দোকানে গিয়ে কেনাকাটা করতে ভালোবাসি এবং বিভিন্ন দূর দূরান্তে গিয়ে যেগুলো কম দামের বাজার বা যেখানে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় বড়োবাজার এখানে গিয়ে আমি কেনাকাটা করি আর বিভিন্ন রকম জায়গায় ঘুরিও বিভিন্ন রকম হোটেলে রেস্টুরেন্টে খেতেও ভালোবাসি তো আমি এইগুলোর মাধ্যমে আমি নিজেকে সবসময় আনন্দে এবং মজার মধ্যে রাখি যাতে আমার কাজের মধ্যেও আমার মনটা ফ্রি থাকে এবং আমি চাই যে এইগুলোর মধ্যেই আমি সবসময় নিজেকে খুশি রাখতে আর তাছাড়াও আমি নাচ করি বিভিন্ন রকম স্টেজে নাচ করি গিয়ে এবং ফোনের ভিডিও এখন যে মাধ্যম উঠেছে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে ভিডিও বানিয়ে বানিয়ে তারপরে ছাড়া যায় তো সেইখানে আমি ভিডিও বানিয়ে নাচের ভিডিও বানিয়ে ছাড়ি এবং এতে আমার মনটা আনন্দে ভরে যায়